আমার বাগানে রোপন করা গাছপালা এবং গাছপালাগুলিকে বাড়তে দেখে আমার একটা অদ্ভূত আনন্দ হয় যে আনন্দ আমি বর্ণনা করতে পারব না তার কারণ হচ্ছে যে গাছপালা আমি প্রচন্ড ভালোবাসি যে গাছগুলো আমাদেরকে অক্সিজেন দেয় সেই গাছগুলোর জন্য আমরা যদি কিছু না করতে পারি আমার খুব খারাপ লাগে আমি বীজ রোপন করি এবং সেই বীজ রোপন থেকে যখন গাছপালা বড় হয় তখন দেখতে সেটা মধ্যে খুব আনন্দ লাগে এবং সবাই সেটা আনন্দিত হয়